হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি সূর্য হসপিটাল থেকে বলছিলাম বলুন আপনার কী সুবিধা দিতে পারি হ্যাঁ বলুন হ্যাঁ দেখুন আমি তো দূর থেকে আপনি একটা পেশেন্ট আমি তো দূর থেকে আপনাকে দেখে বলতে পারব না যে কে কী অসুবিধা হচ্ছে না হচ্ছে সেরকম আমাকে কাগজপাতি সবই দেখতে হবে তারপরে আপনি আমি আপনাকে বলতে পারব কোন ডাক্তার দেখবে কোন ডাক্তারে আপনার অপারেশন করবে সেরকম আচ্ছা অপারেশন হতে গেলে আপনাকে আমাদের কাছে আসতে হবে তো আমি আপনাকে বলছি যেটা আপনি আমাদের এখানে আসুন আপনি কোন ডাক্তারের কাছে করাবেন বলবেন সেটা আপনাকে বলা হবে কোন ডাক্তারের কীরকম ফিজ আছে হ্যাঁ কীরকম কি ফিজ আছে আপনাকে সেটা জানানো হচ্ছে আপনি সেই হিসাবে আপনি আমাদের কাছে আসলে ভালো হতো তাও আমি আপনাকে ফোনে শুনিয়ে দিচ্ছি আমাদের যেরকম আমাদের একটা আমাদের স্পেশাল ডক্টর আছে আপনার অ্যাপেন্ডিক্স অপারেশন খুব বড় না এটা ছোটোর মধ্যেই কাজ তাও আপনার ওটাতে খরচা দশ হাজার টাকার মতন পড়বে দশ হাজার টাকার মতো বেড ভাড়াসহ বেড ভাড়াসহ আপনাকে আপনার তিনদিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে এই নার্সিংহোমেরই খাবার পাবেন আপনি মানে এই হসপিটালেরই খাবার পাবেন আপনি এখান থেকেই খাবার পাবেন এই দশ হাজারের প্যাকেজের ভেতরে আপনার সবকিছু কমপ্লিট হবে না বাড়ির লোক বাড়ির লোক একজনই থাকবে আর কেউ না বা আপনি যদি আপনার স্বামীও থাকতে পারে কিংবা আপনার মা বা শাশুড়ি যাইহোক একজন একজন থাকতে পারে না না আপনার সাথেই থাকবে আমাদের আয়া থাকবে আমাদের স্টাফ থাকবে এখানে আপনার কোনো অসুবিধা হবে না আপনার রাতদিন এখানে আপনার সবকিছুর সুবিধা পাবেন না না সেসব কিছু লাগবে না সেসব কিছু লাগবে না আপনার কোনো অসুবিধা হবে না

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ